হ্যাঁ আমার কাছে যেই পণ্যটি রয়েছে সেটি হলো ড্রিল মেশিন তো সেটি আমি কিনেছিলাম অনলাইনের একটি ওয়েবসাইট থেকে তো তাদের কো নিজের তাদের কোম্পানির নিজস্ব ওয়েবসাইট আছে সে ওয়েবসাইট থেকে আমি পণ্যটি কিনেছিলাম তো সেখান থেকে যখন আমি রেটিং বা রিভিউগুলো দেখি বা কমেন্টসগুলো চেক করি তখন আমি দেখতে পাই যে প্রোডাক্টির সম্পর্কে খুব ভালো ভালো কথা লেখা ছিলো এবং ভালো রেটিং দেয়া ছিলো তো আমি সেই ভেবে ভালো মানের ড্রিল মেশিন ভেবে সেটি আমি নিয়ে নিই তো সেটা নিয়ে বাড়িতে আসার পর আমি দেখি কিছু দিন খুব ভালো সার্ভিস দিলো ভালো চলছিলো তো এখন আমি আমি সেই ড্রিল মেশিনটার সঙ্গে পাঁচটি ফলা পেয়েছিলাম বা পাঁসটি ড্রিল করার জন্য বিট পেয়েছিলাম এবং সেইটি আমি কিছু দিন এক মাস যাবৎ ইউস ব্যবহার করেছি তারপর আমি দেখতে পাই যে সেটি আর আগের মতো চলছে না আগের মতো স্পিডও নেই ড্রিল মেশিনে ড্রিল করার সময় এবং এখন কোনও দেওয়ালে ড্রিল করার সময় দেখতে পাচ্ছি যে ড্রিল মেশিনটা ভিতর দিকে যাচ্ছেই না উপরেই রয়ে যাচ্ছে এবং বিটগুলো খুব খারাপ মানের ছিলো যে এক মাস ব্যবহার করার পরে বিটগুলো খুব খারাপ হয়ে গিয়েছে এবং আমি এই জন্য কোম্পানিকে এটা ফেরত দিতে চাই এবং ফেরত দিয়ে দেব কিন্তু আমি এত দামি কোম্পানির ড্রিল মেশিন পাঁচ হাজার টাকা দিয়ে কিনেছিলাম আমি এত খারাপ হবে বলে জানতাম না তো এত খারাপ হলে আমি অর্ডারও দিতাম না না স্বাভাবিকভাবেই তো এত দামি কোম্পানি এত খারাপ কোয়ালিটির প্রোডাক্ট আমি আশা করি নি তো এটা আমি এটা আমার ড্রিল মেশিন সম্পর্কে নেতিবাচক উক্তি